আমরা বাঙালি তো বাংলা ভাষাই আমাদের ভাষা এটার মধ্যেই আমরা আমাদের ছোটোর থেকে মা বাবা ভাই বোন আত্মীয় পাড়া প্রতিবেশী জেলা রাজ্য এই সমস্তগুলো আমরা মোটামুটিভাবে নিজের ভাষাতেই আমরা ব্যবহার করি দেখাই বোঝাই আমাদের পোশাক আসাকও তাতে তার মধ্যে কিছু ছাপ পড়ে আমাদের লেখাপড়াতেও কিছু ছাপ পড়ে আমাদের ছবি অঙ্কন যা আমরা করি সাংস্কৃতিক জগতে আমরা যা কিছু করি তাতে আমাদের বাঙালিদের বাংলা ভাষার মধ্যেই তার ছাপ পড়ে